পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যবসায়ীরা সাধারণত অ্যাড দেয় পোস্টার দেয় এবং যারা কাস্টমার থাকে গ্রাহক থাকে যারা তাদেরকে ডাকে ডেকে তারা বাজারে জিনিসপত্র বিক্রি করে এমনি করে করেই তারা অন্য দোকানদার এবং তারা অন্য প্রতিযোগী যারা থাকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে